আমি বাঙালি সত্ত্বা বাঙালি সত্ত্বাকে বাংলার জীবনে ভাষা হিসাবে প্রস্থান করছি বাংলা আমার প্রাণ বাংলাই আমার গান রবীন্দ্রনাথ ঠাকুর না থাকলে যেমন বাংলা ভাষার বাংলা ভাষায় গান উন্নতই হতো না তেমন আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষার আর এক অবদান শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষার অনেক উপন্যাস আছে যেরকম পথের পাঁচালী

এই উপন্যাসগুলি বাংলা ভাষাকে অনেক ঐতিহ্য করে তুলেছে অনেক উপরেও তুলেছে বাংলা ভাষাকে বাঙালির প্রাণ বাংলা ভাষা এই ভাষায় প্রায় চল্লিশ মিলিয়নের মানুষ কথা বলেন মনের ভাবও প্রকাশ করেন ভারতের যে জাতীয় সঙ্গীতটি সেটি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় লিখেছিলেন জন গণ মন এটি আমাদের ভারতবর্ষের রবীন্দ্রসঙ্গীত প্রাচীনকালে আমরা বাংলা ভাষা ছাড়া রাঢ়ী বৈদেহী ভাষার কথা বলতো পাথর যেমন গঙ্গার নীচে হাজার হাজার বছর

প্রমাণ প্রমাণ হয়েছে তেমন ভাষাও আস্তে আস্তে সমান্তরাল হয়ে শুদ্ধ হয়েছে বাংলার অনেক মহান নক্ষত্র আছে যারা বাংলাকে মহান করে তুলেছে বা উচ্চ স্থানে পৌঁছিয়েছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজি নজরুল ইসলাম আচার্য জগদীশ চন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে অনেক উঁচু স্থানে নিয়ে গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বাংলার সুন্দর সুন্দর গান আছে কত রবীন্দ্রসঙ্গীত আছে এত সুন্দর সুন্দর বাংলা ভাষাতেই আছে সেখানে বিদেশেও বিদেশী গায়ক গায়িকারাও সে গানগুলো করে এত সুন্দর সুন্দর গান আছে যে বাংলা ভাষার কাজি নজরুল ইসলামও কিছু কিছু গান লিখে গিয়েছে সেগুলোও করে বিদেশে সেগুলো চলে এগুলো আমাদের বাংলা কবিরাই লিখেছে বাংলাতেই লিখেছে যেমন তার মধ্যে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে বসন্ত এসে গেছে এই গানটি প্রত্যেক বসন্ত উৎসবে এই গানটি হয় বসন্ত এসে গেছে তারপর আরেকটা গান আছে যাও যাও রাঙিয়ে দিয়ে যাও যাওয়ার আগে এইগুলো বসন্ত উৎসবে চলে বিভিন্ন দেশেই বসন্ত উৎসবে এই গানগুলো চলে বাজানো হয় বা গায়ক গায়িকারাই করে বিভিন্ন দেশের মানুষেরা বা যারা হিন্দিতে গান করে তারাও এই বাংলা ভাষার এই গানগুলো বাংলাতেই করে বাংলার এত সুন্দর সুন্দর গান আছে না সেগুলি মানুষের মানে প্রত্যেকটা যারা হিন্দিতে কথা বলে যারা ইংলিশে কথা বলে তাদেরও এই বাংলা ভাষার যে গানগুলি না খুব সুন্দর লাগে শুনতেও ভালো লাগে তারা শোনে ভারতে অনেক ভাষার মানুষ আছে অনেক ভাষার মানুষ আছে আমাদের ভারতবর্ষে কিন্তু বাঙালিরাই শ্রেষ্ঠ বাংলা ভাষাই শ্রেষ্ঠ হুম বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুল ইসলাম হুম কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবি বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র আছে সম্রাট বঙ্কিমচন্দ্র আছে জগদীশ চন্দ্র বসু আছে অনেক নক্ষত্র আছে তারা বাংলাকে এত ভালোবেসে এত সুন্দর জায়গায় এনেছে এত সুন্দর উচ্চ স্থানে এ করেছে মানে উচ্চ স্থানে দাঁড় করিয়েছে বাংলা আমাদের বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় গান গেয়ে বাংলায় কবিতা লিখে নোবেল পুরস্কার পেয়েছিল ইংরেজদের কাছ থেকে